হ্যাঁ কে বলছিলেন বলুন হ্যাঁ পোস্ট অফিস থেকে বলছি আমার নাম শৌভিক ঘোষ হ্যাঁ কী বলুন কী দরকার আচ্ছা কোথায় কোথায় রাজ্যর নাম কী আপনি আপনার ভাইকে একটা কুরিয়ার করবেন তাই তো আচ্ছা কী কুরিয়ার করবেন একটু বলুন মানে কী জিনিসপত্র পাঠাবেন

হ্যাঁ ওজন হিসেবে টাকা নেবো ঠিক আছে ধরুন ওই হাজার টাকার মতো লাগবে হাজার টাকার বেশি লাগতে পারে ঠিক আছে আপনি এক কাজ করুন আমাদের পোস্ট অফিসে আপনি আসুন ঠিক আছে একদিন এই দু এক দিনের মধ্যেই আসুন এবং আমরা সেটা ওজন করে ঠিক আছে আমরা আপনাকে কতো কী চার্জ লাগবে সেটাও বলে দেবো আর মোটামুটি যেহেতু উত্তরপ্রদেশ যেতে তো মোটামুটি তা ধরুন দু তিন থেকে দু দিন তো লেগেই যাবে হ্যাঁ যেহেতু তাড়াতাড়ি কাজটা হবে সেখানে তো চার্জ তো বেশি লাগবে এবার আপনার এবার আপনার যেহেতু এটা উত্তরপ্রদেশ ঠিক আছে এবার আমাদের এখান থেকে লোক সেটা নিয়ে চলে যাবে এবার এটা এক দু এক দিন দেরি হতেই পারে বা আবার হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ঠিক আছে আপনি আসুন এখানে জিনিসপত্র নিয়ে আসুন ওজ টোজন করে আপনাকে দাম দর সমস্ত কিছু চার্জ আছে সব বলে দেবো ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে